পাখি দেখার কোনো ঐতিহ্য নেই তবে কিছু কথা রয়েছে সেটা হয়তো বা কুসংস্কার হতে পারে যেমন একটি বড়ো সাইজের পাখি রয়েছে লেজ ঝোলা সেটা সব সমময় দেখা যায় না মানুষের বাড়ির আশেপাশে কিছু কিছু সময়টা দেখা যায় এবং পরপর দুই তিন দিন দেখা যায় যে এই পাখি ডাকতে থাকে তার কয়েক দিনের মধ্যেই শোনা যায় একটি মানুষ সেই অঞ্চলের মধ্যে বা সেই বাড়িতে যে বাড়ির আশেপাশে ডাকছিল সে বাড়িতেই হয়তো কোনো একজন মানুষ মারা গেছে তাই কিছু মানুষ বলতে থাকে যে এই পাখির ডাক শুনলে এই পাখি ডাক শোনার পর পরই কোনো না কোনো মানুষ মারা যাবেই সেখানে এরকম একটি কথা রয়েছে এই পাখিটা পরপর দু তিন দিন ডাকছে মানে কেউ একজন মারা যাবে তো এই কথাটা সত্যিই কী কোনো কুসংস্কার আমি জানি না এছাড়া আরও একটি প্রবাদ বা মানে আরেকটি কথা প্রচলিত রয়েছে যে ভূত বলে একটা জিনিস মানুষ বিশ্বাস করে থাকে যে ভূত আছে আদৌ ভূত আছে কি না জানি না বিজ্ঞান তা বিশ্বাস করে না যে প্যাঁচারা ভূতের সরি ভূতেরা প্যাঁচার রূপ ধরতে পারে আমরা জানি প্যাঁচা একটি পাখি কিন্তু লোকালয়ের মধ্যে প্রচলিত রয়েছে যে ভূত প্যাঁচা রূপ থাকে রাতেরবেলা প্যাঁচা ডাকলেই অনেকে ভয়ে বেরোতে চায় না বা পেঁচা দেখতে পেলেও ভয়ে সেখানে যেতে চায় না তো এই দুটি পাখি নিয়েই দুটো কুসংস্কার বা দুটো প্রচলিত কথা রয়েছে আমার জানা এছাড়া আমার জানা তেমন কোনো কুসংস্কার বা ঐতিহ্য পাখি দেখা নিয়ে নেই আমার তেমন কিছু জানা নেই